গ্রামাঞ্চলে কৃষকদের অনেক সময়ে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় কারণ যখন খরাতে বৃষ্টি হয় না তখন ফসল নষ্ট হয়ে যায় আবার বৃষ্টি হলে অতিরিক্ত যখন বৃষ্টি হয় তখন আবার ফসল নষ্ট হয়ে যায় তখন সেই ফসল হয়তো বাজারে বিক্রি করতে যায় বাজারে বিক্রি করতে গেলেও আবার সেটা থেকে ঠিকমতো দাম পায় না তখন সেখানে সেটা তাদেরকে কম দামে বিক্রি করতে হয় তখন তাদেরকে নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়